আমি তো বাড়ির মধ্যে থাকি আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু সমস্যার সমাধান করে দেখেছি এই একটা যেমন ঘটনা ঘটল এই যাদবপুরে ইউনিভার্সিটিতে এইখানে সেই মেয়েটার নিয়ে অনেক কিছু হলো সেইগুলো তাদের প্রচুর টাকা আছে বলে তারা সেই সমস্যাটাকে চেপে দিয়ে মিথ্যে করে তাদের ঘটনাটা ঘটিয়েছে বা সেই ঘটনার কোনো সমস্যার সমাধান ঠিক মতো হলো না হ্যাঁ এইভাবে অনেক কিছু আরও অনেক কিছু আমরা অনেক টি ভির মাধ্যমেও দেখেছি অনেক সত্য ঘটনার মাধ্যমেও দেখেছি সব কিছু সত্য হয়েও সেগুলো মিথ্যা জাল হয়ে চলে যায় হ্যাঁ কোনো সমস্যার সমাধান হয় না সেগুলো সব জিনিসটা বড় হলেও সেগুলো অনেক সময় সব চেপে যায় চেপে গিয়ে সেই সত্যটাকে তারা মিথ্যা করে সব কিছু মিটিয়ে রাখে হ্যাঁ কিন্তু কোনো সত্য জিনিসটাকে তারা কেউ গ্রাহ্য করে না এখন পয়সায় সব কিছু হয়ে যায় পয়সা যাদের আছে তারা সব গরিব মানুষকে সত্য বড় জিনিসটাকে তারা চেপে দিয়ে তারা বড় ধরনের তারা অনেক এ করে তারা কোনো দিন সত্যটাকে ইয়ে করে না সমস্যার সমাধান না করে তারা তাদের মতো এ করে